আমার এলাকায় অনেক ফসলেরই ফলন মোটামুটি ভালো তবে সর্বোত্তম যে ফসলটি আমাদের এলাকার মানুষজন করে থাকে বা আমিও করি তার মধ্যে হচ্ছে আলু পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে হচ্ছে এখন মেইন ফসল বা প্রধান ফসল হিসাবে আলুটা আলুর উপরে অনেকটা অর্থনীতির দিকটা ডিপেন্ড করে আলু আলুর যে অর্থনৈতিক দিক আলু হচ্ছে যখন মানুষকে দেয় তখন প্রচুর পরিমাণে অর্থ দিয়ে যায় এবং যখন নেয় প্রচুর পরিমাণে অর্থ নিয়ে যায় আর আলু আমাদের এলাকায় প্রচুর পরিমাণে এখন জৈব সার যে সমস্যা এখন প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে রাসায়নিকের সাথে সাথে জৈব সার সে জৈব সার প্রয়োগ করার ফলে আলু এখন যথেষ্ট পরিমাণে ফলন বাড়ছে যেমন এক কাঠা জমি কারো কারো ছয় প্যাকেট পর্যন্ত আলু কারো কারো সাত প্যাকেট পর্যন্ত আলু হয়ে থাকে আলুটা আমাদের এলাকায় সর্বোচ্চ এবং বেশি সবথেকে বেশি লাভ দেয় সেটা হচ্ছে আলু তিন মাসের ফসল তিন মাসের ফসলের মধ্যে আলু যথেষ্ট পরিমাণে লাভ দেয়